হ্যাঁ বাবুওয়ালা দুধওয়ালা বলছেন হ্যাঁ আমি আপনার পুরোনো ক্রেতা বলছি ইয়াস্মিন চিনতে পারছেন হ্যাঁ আজকে আপনার অভিযোগ করার জন্য ফোন করেছি আজকে কি দুধ দিয়ে গিয়েছিলেন আপনি না না আপনার আজকের দুধ একদম ভালো ছিলনা আজকের দুধ খেয়ে দেখুন আমার ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়েছে আর তাদের তাদেরকেও তাদেরকেও হাসপাতাল নিয়ে যেতে হয়েছে তাদের দুধ খাওয়ার পর দুধ খাওয়ার পরে দেখছি তারা হঠাৎ করে বমি করছে আর বলছে যে মা পেটে লাগছে পেটে লাগছে গা গুলাচ্ছে দিয়ে তাইজন্য তাদেরকে হসপিটাল নিয়ে গেলাম হসপিটালে বললো ডাক্তার যে ফুড পয়জন হয়েছে আপনি দুধ কেন খারাপ দিচ্ছেন আজকাল না আমি চিনি জানি তাই জন্যই তো কত বছর দুধ নিচ্ছি বলুন তো আমি এখানে আসার পর থেকে তিন চার বছর ধরে আপনার কাছ থেকে দুধ নিচ্ছি কোনদিনও অভিযোগ শুনেছেন আমার কাছ থেকে তাহলে আজকে না না না না কিচ্ছু নেই তাও হ্যাঁ দিচ্ছেন কিন্তু আজকে সত্যিই ওই দুধ খাওয়ার পরেই হয়েছে ডাক্তার বলেওছে যে হ্যাঁ ঠিকই এর আগে যেটা খেয়েছে তার জন্যই হয়েছে আপনার দুধটা একটু গন্ধও ছাড়ছিল দুধটা কেটেও গেছে দেখছি একবার ফুটানোর পর ওদেরকে খাইয়েছি খাওয়ানোর পর রাখা ছিল এখন দেখছি কেটে গেছে দুধটা এজন্য আমি আরও কনফার্ম হলাম যে দুধ থেকেই তার মানে হয়েছে

দেখুন এরকম দুধ দিলে কিন্তু আমি দুধ নেবো না কারণ আমার দুধ বাড়ির বাচ্চারা খায় আমি দুধ দিয়ে অনেক কিছু তৈরিও করি সেগুলো তো নষ্ট হয়ে যাবে না এভাবে দুধ ফেটে গেছে আপনি দেখুন যদি ভালো দুধ দিতে পারেন তবেই দুধ দেবেন নাহলে আমি কিন্তু দুধ নেবো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর আপনি লক্ষ্যও রাখবেন এটা আর দেখবেন আপনার দুধ দেওয়ার আগে একবার আপনি নিজেই দেখে নেবেন যে দুধটা খারাপ আছে না ভালো আছে আর আপনার পুরনো ক্রেতা এভাবে চলে যাবে কিন্তু ঠিক আছে ঠিক আছে রাখলাম কালকে কথা হবে